একবার আমি একটি রাস্তার পাশে বসে থাকা ক্ষুধার্ত শিশুর ছবি এঁকেছিলাম সাধারণভাবে আমি ওটা এঁকেই ফেলেছিলাম কিন্তু একদিন আমি পুরনো খাতা ঘাঁটতে ঘাঁটতে সেই ছবিটা আমার নজরে আসে এবং দেখে আমি কিছুটা থমকে যাই যেন মনে হয়েছিলো ওই ছবিটা শুধু একটা ছবি নয় ওটা একটা জীবন্ত চিত্র যে চিত্র আমাদের সমাজের আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এরকম ক্ষুধার্ত পীড়িত মানুষ এবং আমাদের সমাজের বিভিন্ন জায়গায় এরকমভাবেই প্রতিনিয়ত চেয়ে আছে যারা ক্ষুধার্ত এবং যাদের মা তাদেরকে খাবার দিতে সক্ষম নয় এবং আমাদের সমাজের কোথাও একটা নিন্দিত প্রতিচ্ছবি যেন সেই ছবিতে ফুটে উঠেছিল এই ছবির তাৎপর্য এটাই ছিলো যে বর্তমান সময়ে সভ্যতা অনেক উন্নতি লাভ করলেও অনেক বিস্তার লাভ করলেও এমন কিছু আমাদের সমাজে এখনো আমরা রেখেছি বা আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছু রয়ে গেছে যেখানে মানুষের বিবেককে নাড়িয়ে দিয়ে যায় যা একটা সভ্য সমাজে থাকা উচিত নয় বলে আমার মনে হয়